স্থানীয় শিল্পীরা একসাথে অনেকে মিলে গরমের দুপুরে রাস্তায় রাস্তায় জল ও শরবতের ব্যবস্থা করে থাকেন এছাড়া বর্তমান যুগে বহু গুণী শিল্পী আছেন যারা টাকা পয়সা ছাড়াই বহু ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়ে থাকেন এবং ছোটো ছোটো গরীব বাচ্চাদের নিয়ে তারা বিনা পয়সায় গান বাজনা শিখিয়ে থাকেন যদি আমি কোনো শিল্পে দক্ষতা অর্জন করতে চাই তবে সঠিক শিক্ষাগুরু নির্বাচন করা উচিত এবং তার জন্য মা বাবার সঙ্গে পরামর্শ করলে আমি সঠিক শিল্পে যোগদান করতে পারবো